ট্রাম্প কার্ড ওটা তো আর আমাদের জিনিস ওটা বাচ্চাদের জিনিস ওসব ওর বিষয়ে আমি অত কিছু জানি না বাচ্চারা কেনে খেলা করে দেখি আর ওরাই সংগ্রহ করে তো আমি আর জানি না যেগুলো দিয়ে কত কী হয় না সব বিষয়ে সেরকম আমি কিছু জানি না দেখি বাচ্চারা আনে খেলা করে অনেক কিছু লেখা থাকে অনেক কিছু পশু পাখির ছবিও দেওয়া থাকে অনেক কিছু থাকে এই সবই দেখি করি তা ওসব তো আর কি আমাদের কাজে লাগে আমরা এখন বাড়ির মানুষ একটা আমরা একটা ফ্যামিলির মানুষ আমাদের এখন ফ্যামিলিতে সব বাচ্চা স্বামী সবার ঠেকাতে ঠেকাতে ঘরের সমস্ত কাজ কাম ঠেকাতে ঠেকাতে হয়ে যাচ্ছে তা আমরা কী করে জানব ওগুলো কী হবে না হবে ওর বেশি অত কিছুই আমি জানি না